হ্যাঁ আমরা তো এগুলো নিয়ে কাজ করছি তো আর এগুলো তো করে দেওয়া হচ্ছে হ্যাঁ হচ্ছে তো আর কী সমস্যা হচ্ছে আপনাদের আপনারা এখানে আসুন এসে সব সমস্যাগুলো বলুন আপ আমরা তো আপনাদের জন্যেই বসে আছি এখানে কত জায়গায় করেছি বাথরুম স্কুলের পাশে করেছি বাজারে করেছি বিভিন্ন জায়গায় তো করেছি আর যেগুলোয় সমস্যা হচ্ছে সেগুলো আপনারা এসে আমাদের সাথে বলুন আপনারাও আমাদের সাথে যোগ দিন সব জায়গায় স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে এবার যেগুলোয় নেই সেগুলো আমাদের সাথে এসে বলতে হবে সমস্যা হচ্ছে এখানে ও যেখানে যেখানে হয়েছে মানে যেখানে যেখানে হয়নি সেখানে সেখানে মানে করা হ হবে আর আপনারা আমাদের সাথে এসে যোগ দিন সেগুলো করার জন্যে আমরা তো ওই জন্যে এখানে বসে আছি আমি নিজে মেয়ে হিসেবে জানি মেয়েদের কীরকম সমস্যা হয় এ বাইরে রাস্তাঘাটে আমি তো সেভাবেই সব কিছু করছি এবার যেগুলো যেগুলো মানে যেখানে যেখানে হয়নি যেখানে সমস্যা হচ্ছে আপনারা এসে বলুন আমাদের কাছে আচ্ছা ঠিক আছে সব করা হবে আপনারা এসে যোগ দিন পরে কথা হবে আবার